ভারতের কিছু গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক হল কলকাতা আগ্রা দিল্লি তারপরে তোমার কাশ্মীর লাদাখ হ্যান ত্যান আরও অনেক কিছু আছে তার মধ্যে আমাদের কলকাতাতে পাওয়া যায় আর কলকাতার মধ্যে আকর্ষণীয় জিনিস হল হাওড়া ব্রিজ আলিপুর চিড়িয়াখানা দিল্লিতে ভিক্টোরিয়া আ তারপরে আগ্রাতে তাজমহল আছে লাদাখে ঘোরার প্রচুর জায়গা আছে আকর্ষণীয় আকর্ষণীয় জায়গা তারপর দিল্লীতে লাল কেল্লা দেখতে পাওয়া যায়

এগুলি আরও অনেক কিছু দেখতে পাওয়া যায় আমার ঠিক অতটা জানা নেই